হ্যাঁ আমি সংবাদপত্র বিভাগে আরও পড়তে চাই কিন্তু অর্থনৈতিক কারণে আমরা সেই জায়গাটা পৌঁছাতে পারি না যদি এরকম কোনো সুযোগ আমাদের কাছে আসে অবশ্যই সেটাকে পড়তে আমরা চাই বা এই বিভাগে আমরা বেশি হারে এগিয়ে যেতে চাই তার কারণ হচ্ছে এলাকার বিভিন্ন মানুষের বার্তা বা রাস্তাঘাট উন্নয়নের দিক থেকে যতো বেশি হারে আমরা এই সংবাদপত্রে মাধ্যমে সাধারণ মানুষের কাছে যতো বেশি করে আমরা তুলে ধরবো তত বেশি এলাকার কল্যাণের কাজে অবশ্যই আসবে এবং উন্নয়নের কাজে অবশ্যই সেটা এলাকাবাসীরা উপকৃত হবেন এই বিষয়টা যেমন সত্য তেমনি সংবাদপত্র কাজের মাধ্যমে আমরা দেশের যেটাকে অগ্রগতি বা দেশটাকে এগিয়ে নেওয়া এগিয়ে নিয়ে যাওয়া মানুষের কাছে বেশি বেশি দেশের বা গ্রামগঞ্জের সমস্ত বিষয় সম্পর্কে মানুষকে জানিয়ে তাদেরকে সচেতন করা এটাই হচ্ছে সংবাদপত্রের মূল কারণ আমি এটা মনে করি